আমাদের দেশে বিভিন্ন রকম আবহাওয়ায় বিভিন্ন রকম ফসল চাষ হয় যেমন বর্ষাকালে ধান চাষ হয় তারপর একটু শীত পড়লে হালকা তখন গম চাষ হয় গম চাষ পরে যখন প্রচণ্ড ঠাণ্ডা পড়ে তখন আলু চাষ হয় আলু চাষের পরে তিল এবং বাদাম খুব ভালোভাবে চাষ হয় তাই বিভিন্ন আবহাওয়ায় বিভিন্ন রকম ফসল এখানে চাষ করা হয় এবং চাষ খুব ভালো হয়